ভারতের কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এবং পর্যটন আকর্ষণগুলি হচ্ছে কুতুব মিনার নয়া দিল্লী তাজমহল নয়া দিল্লী আগ্রা ফোর্ট আগ্রা সূর্য মন্দির কোণারক গেট অপ ইন্ডিয়া মুম্বাই ভিক্টোরিয়ার মেমোরিয়াল হল কলকাতা যাদুঘর কলকাতা সাইন্স সিটি কলকাতা লিভিং দ্য রুট ব্রিজ মেঘালয় বৈষ্ণব দেবীর মন্দির ত্রিপুরা বৃন্দাবন উত্তর প্রদেশ যন্তর মন্তর জয়পুর